বর্তমানে আমার রাজ্যে বিভিন্ন রকম সেক্টরে উদ্বৃত্ত পরিবেশগত জিনিসের বর্জ্য পদার্থকে পরিবেশ বান্ধব করে একাধিকভাবে ব্যবহার করছে এবং এটি যথেষ্ট একটি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ ভালো মাধ্যম পরিবেশের রক্ষার ক্ষেত্রে এর কোনো বিকল্প নেই এবং এটা ব্যবহার করতেই হবে এক্ষেত্রে যেমন বিভিন্ন বর্জ্য পদার্থ প্লাস্টিক বা বর্জ্য পদার্থের মাধ্যমে বর্তমানে পিচ রাস্তা পর্যন্ত তৈরি হচ্ছে এবং বিভিন্ন রকমের প্লাস্টিকের প্লাস্টিকের বোতল বোতল বা বিভিন্নরকম বর্জ্য পদার্থকে ঘুরে রিসাইকেল করে পুনরায় প্রতিস্থাপন করা হচ্ছে এক্ষেত্রে নতুন করে আর তৈরি হচ্ছে না এবং এগুলো যদি পরিবেশে পড়ে থাকে মাটিতে আমরা জানি প্লাস্টিক বা বর্জ্য পদার্থ বিভিন্ন মাটিতে বছর পর বছর পরে থাকলেও এর কোনোরকম মাটির সাথে মেশে না বা নষ্ট হয় না এক্ষেত্রে মাটির এবং পরিবেশের উভয়েরই ভারসাম্য নষ্ট করে এবং এর থেকে একাধিক রোগ জীবাণু ছড়িয়ে পড়ে কিন্তু এগুলো যদি রিসাইকেলিংয়ের মাধ্যমে আমরা পুনরায় এগুলানের ব্যবহার করে নিতে পারি তো সেক্ষেত্রে পরিবেশের বা মাটির ক্ষেত্রেও যথেষ্ট উপযুক্ত এবং মাটির ক্ষতি হয় না এবং পরিবেশেরও ইয়ে হয় এবং এটা যথেষ্ট অর্থ অর্থও অনেকটাই অর্থটাও অনেকটাই সাশ্রয় হয় এবং এর যথেষ্ট ভূমিকা রয়েছে